হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই জায়গায় ফোন করেছেন আমি এই গোবিন্দপুরেই নাচ শেখাই আর তুমি কে বলছ ও কোথায় বাড়ি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো কী জানতে চাও ফিস টিস বলতে যেরকম নেয় আসলে তুমি আসো না আসলে বলে দেব তবুও বলে রাখি আর কী ফিস সেরকম একটা নয় আমি সপ্তাহে একদিন করেই করাই রবিবার দিনটা এবারে যদি তোমার সময় না হয় তুমি আমার সঙ্গে কথা বলে নেবে আমি এক্সট্রা ডেটও করাই আর ফিসের কথা বলতে গেলে আমি হ্যাঁ চারশো টাকা করে নিই এবারে যদি কারোর সমস্যা থাকে তাহলে আলাদা ব্যাপার তুমি আসো না আসলে বলে দেব আর কি না আসলে গানটা আমার হাজব্যান্ড করায় আর আমি নাচটা করাই আমাদের এখানে আবৃত্তি সেন্টারও আছে আমাদের এই মৌমিতা আবৃত্তি সেন্টার বলে একটা আছে সেখানে নাচ গান দুটোই হয় নাচ গান আবৃত্তি সবগুলোই হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারাই হয়ে থাকে আমার তো একটাই ডেট আমি তো বললাম যে আমি রবিবার দিনই শেখাই এবারে ধরো তোমার তুমি কীসে পড়ছ এখন ফার্স্ট ইয়ারে পড়ছ তোমার তো নাচটা আরো আগে শেখা উচিত ছিল সে যাই হোক বোধ হয় শখে শিখছ নাকি ও সে ঠিক আছে তবে ব্যাপারটা হচ্ছে কিন্তু আসলে তোমার তো বয়সটা অনেকটাই হয়ে গেছে এবারে তোমার বাচ্চাদের সাথে শিখতে কোনও অসুবিধে নেই তো আচ্ছা তাহলে আমি ভাবছি তোমার ক্লাসটা আমি এই এই যেটা নতুন ব্যাচ শুরু হয়েছে তাদের সাথেই নিয়ে নেব তুমি তো আগের সপ্তাহে একবার ফোন করলে ভালো হত একটা ক্লাস মিস করে গেলে এই নতুন শুরু করেছি আর কি সে ব্যাচটায় তুমি আসলে ঠিক হয়ে যেত ও আচ্ছা আচ্ছা না না কোনও অসুবিধে নেই আর বলে রাখি যে তুমি প্রথম দিন তাহলে কিছু আনতে হবে সেরকম কোনও ব্যাপার নেই তুমি প্রথম দিন এমনিই আসবে তারপরে আমি তোমায় লিখে দেব এবারে তুমি ঘুঙরুটা তুমি কিনে নিও জানো তো ড্রেস ড্রেস টাকা লাগবে বলতে দেখো তুমি আসলে আমি বলে দেব আর এই ইয়ে ড্রেসের কথা বলছ তো ড্রেস ওরকম কিছু হয় না আমাদের যখন অনুষ্ঠান থাকে তুমি তো এখন এই সবে প্রথম প্রথম নাচের মুদ্রাগুলো শেক শিখবে এখন তোমাকে বললে হয়ত তুমি বুঝতে পারবে না ভয় পেয়ে যাবে কিন্তু ভয়ের কোনও কারণ নেই তুমি আসলে সব বুঝিয়ে বলে দেওয়া হবে আর ঘুঙরুটা ওটা মাস্ট কিন্তু ওটা তুমি নিজে কিনতে যেও না আমরা যাই আমরা এখান থেকে কে কেনাকাটা করতে কলকাতাতে যাই বা মেদিনীপুরে সেটা তুমি আমার সঙ্গে কথা বলে নিও আমরা নাহয় তখনই কিনে নেব আর এখন তুমি প্রথমে আসো আসলে দেখা হবে কথা হবে আর নাচটা কিন্তু বাবু তুমি মন থেকে কোরো কিন্তু একটু মনপ্রাণ দিয়ে বয়সটা কোনও ম্যাটার না আমি তোমায় বললাম প্রথমে যে হ্যাঁ এ বয়সে কিন্তু আমি পরে বলছি যে বয়সটা কোনও ম্যাটার না তুমি যদি শিখতে চাও তুমি চল্লিশ বছর বয়সেও তুমি শিখতে পারো শখের কোনও শেষ নেই আর নাচটা তুমি এমনভাবে মন থেকে ভালোবেসে করবে যেন সবাই দেখে উদ্বুদ্ধ হয়ে যায় এবং নিজেও ভালোবেসে কোরো কাজটা তাহলে সামনের সপ্তাহে রবিবার দিন চলে আসো কেমন ওকে ওকে রাখলাম